ভারতে উদ্যোক্তাদের জন্য একটি নতুন প্রকাশক অনুভব করছেন কারণ আগেকার যুগে আমরা মাটির বাসন ও অন্য কিছু ব্যবহার করতাম এখন এখনকার যুগে আমরা স্টিলের বাসনে খাই এবং স্টিলের বাসন নিয়েও হেথা হোথায় বিয়ে বাড়িতেও দেখা যেতে পারে আগেকার যুগে কাগজের এত ব্যবহার থাকে না এখন কাগজের পাতা আমরা কাগজের উপরে লিখি কাগজে কাগজের পেজের উপরে আমরা পড়াশোনা করতে পারি কাগজে কাগজে অনেক কিছুই করা থাকে আগেকার যুগে জলের ব্যবসা থাকত না এখন জলের ব্যবসা এবং ইলেকট্রিক ব্যবসা আরম্ভ হয়েছে এখনকার যুগের মধ্যে অনেকটাই পরিবর্তন ঘটেছে কেন না কেন এবং কী ভাবে কেন আগে বিদ্যুৎ পরিষেবা এতটাও আগে বিদ্যুৎ পরিষেবাটাই ছিল না এখন বিদ্যুৎ পরিষেবা একটা ব্যবসা রূপে পরিণত হয়েছে যেমন বিদ্যুৎ বাড়িতে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছানো একটা ব্যবসা সমিতির কাজ সরকার বিভিন্ন ভাবে ব্যবসা সমর্থন করছে লোন দিয়ে ব্যবসায় সমর্থন করছে লোনে যদি ক্ষতি হয়ে যায় ব্যবসায় যদি ক্ষতি হয়ে যায় তাহলে ব্যবসা তো ব্যবসাতে লাইফ ব্যবসা ইনস্যুরেন্স করানো হয়ে করানো থাকে যাতে ক্ষতি হলে সেই ইনস্যুরেন্সের টাকা তারা তুলে আবার ব্যবসা নতুন করে শুরু করতে পারে তার জন্য সরকার ভালো ভাবে সরকার ব্যবসা সমিতিতিকে সাহায্য করছে